আমার মনে হয় সংবাদ মাধ্যমের প্রথম নীতি হওয়া উচিত নিরপেক্ষতা আবার প্রভাবে এসে সংবাদ দেখানো উচিত না এখন সেটা হয় না কারণ আপনি কোনো নিউজ চ্যানেল দেখলেই বুঝতে পারবেন এক একটা নিউজ চ্যানেল এক একটা রাজনীতিক দলের পক্ষ হয়ে কথা বলে সেই রাজনীতিক দল যদি ভালোই করে তবু তার বিরোধিতাই করে তার ফলে মানুষের কাছে সঠিক খবর পৌঁছায় না কিন্তু সংবাদ সংবাদপত্রের নিরপেক্ষতায় কিন্তু তারা বজায় রাখে না তখন আমরা বুঝতে পারি একটা সাংবাদিকের একটা কলমের জোর কত আর জি কর ঘটনা বলুন চাকরির পরীক্ষার কেলেঙ্কারি বলুন বা বিভিন্ন কেলেঙ্কারির কথা বলুন এইগুলো আমরা জানতে পেরেছি এবং এত প্রতিবাদ হয়েছে এ এটা একটা সাংবাদিকের পেনের জোরেই হয়েছে পেনের ক্ষমতা অনেক কিন্তু সেই পেনটা আজকে বিক্রি হয়ে গেছে সেই পেনটার আজকে নিরপেক্ষতা নেই নিরপেক্ষতা যদি থাকতো তাহলে এই দেশের অবস্থা এমন হতো না আমি সব সাংবাদিকদের কাছেও আবেদন জানাবো তারা যেন নিরপেক্ষতা বজায় রাখে